আমাদের স্কুলে যে সমস্ত বিষয়গুলি পড়ানো হয় সেটা হচ্ছে সাতটা বিষয় পড়ানো হয় তাদের মধ্যে হচ্ছে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল বিজ্ঞান আর বিজ্ঞানের মধ্যে হচ্ছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্ক তার মধ্যে এছাড়াও ফিজিক্যাল এডুকেশনের কিছু শিক্ষা সেখানে পড়ানো হয় আর শিক্ষকরা ভালোই সুশিক্ষিত ও এবং ভালো এবং তারা খুব কেয়ারফুলি ছাত্রদেরকে পড়ায় ওদের এই স্কুলে যেমন শিক্ষকরা ভালো থাকে সেরকমই কিছু কিছু শিক্ষক আছে যারা খুবই ভালো আর ছাত্রের সঙ্গে সমস্ত সহযোগিতাই ছাত্রদের সঙ্গে থাকে এবং স্কুলে অনুষ্ঠানগুলিতে তারা জোটবদ্ধভাবে তারা অংশগ্রহণ করে তাদের মধ্যে কিছু শিক্ষক আছে যারা পিএইচডি করা এবং কিছু শিক্ষক নন পি এইচ ডিও আছে কিন্তু তারাও খুব ভালো পড়ায় আর কিছু কিছু শিক্ষক আছে যারা সেরকমভাবে উচ্চ শিক্ষিত নয় আর